আমাদের যে সংস্কৃতির যে ঐতিহ্যগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো সংরক্ষণের জন্য খুবই ক দরকার তার জন্য কিছু নিয়ম রুলস রেগুলেশন সেগুলো আমাদেরকে মেনটেন করতে হবে সরকার থেকে সেই রুলসগুলোকে আমাদের ধার্য করে দিয়েছে যেটা আমাদের সমস্ত মানুষদেরকে মে মানতে হবে মানতে আমরা বাধ্য এইগুলোর জন্যই আমাদের ঐতিহ্যগুলোকে এইভাবে আমাদের সংরক্ষণ করে রাখা হচ্ছে ঐতিহ্য সম্পত্তিগুলোকে